হ্যালো এটা কি ট্রাভেল এজেন্ট আমি হচ্ছে যে আমি হচ্ছে একটু বকখালি বেড়াতে যাব আপনার গাড়ি কি পাওয়া যাবে আচ্ছা আপনাদের মোটামুটি কীরকম রেট আছে আচ্ছা ও তা মোটামুটি ধরুন আমি দু দুদিনের জন্যে বুক করতে চাই তাহলে কী হবে কিন্তু হ্যাঁ দুদিন বুক করলে ওকে আপনাদের কি হোটেল ফোটেল সব থাকবে আচ এইবার ধরুন আপনাদের হচ্ছে ঘরের মোটামুটি চার্জ কীরকম আছে না কি এই এই টাকার ভিতরে হ্যাঁ এবার ধরুন দু দিনে মোটামুটি কীরকম চার্জ পড়তে পারে হুম এটা কি গাড়ি সমেত না কি না খালি ঘর ভাড়া কিন্তু আমার এখান থেকে তুলে নিয়ে যাবেন না কি আপনাদের ওখান থেকেই যেতে হবে

ও নাহলে মোড়ের থেকে ওখান থেকে তুলে নিয়ে যেতে হবে হুম মাঝখানে কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে